ছোটবেলা থেকে আমি কুকুর বেড়াল পুষতে আমার খুবই ভালো লাগে আমি আমার বাড়িতেও একটি কুকুরের বাচ্চা এবং একটি বেড়াল ছানা আমি পুষেছি আমার খুবই ভালো লাগে হ্যাঁ সরকার থেকে অনেক কিছু প্রশিক্ষণ করানো হচ্ছে কিন্তু আমরা এবং আমাদের আশেপাশে বাড়ির আশেপাশে তারা নিজেরাই বাড়িতেই তাদেরকে শেখাচ্ছে খাওয়াচ্ছে সমস্ত কিছুই করছে আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি এছাড়া আমিও বা নিজে আমি বাড়িতেই ওদেরকে প্রশিক্ষণ দিই হ্যাঁ কীভাবে খাবে কীভাবে ডাকবে মানে আরও আমি অনেক কিছু শেখাই ওদের নিজেদের ডাক ছাড়াও আমি আমাদের নিজেদের ডাক আমি শেখাই যে কীভাবে বলতে হবে কী হবে সরকার অনেকই সহায়তা করছে হ্যাঁ এক এক জায়গায় দেখতে পাচ্ছি যে খাওয়ার গরুর খাবার তারপর ওদের চিকিৎসার জন্য হাসপাতাল করেছে আমার এখনও পর্যন্ত প্রয়োজন হয়নি চিকিৎসা চিকিৎসার জন্য নাহলে আমরা সরকারের কাছে যাব চিকিৎসার দরকার পেলে